হ্যালো হ্যাঁ বলছি এটা কি তমলুক থানা হ্যাঁ বলছি স্যার আমি আজকে হাওড়া থেকে ট্রেনে তমলুক আসছিলাম আসার সময় হঠাৎ করে আমার একটা ব্যাগ ছিলো তাতে সেই ব্যাগটা দেখতে পাচ্ছি না সেই ব্যাগে আমার সমস্ত রকম স্যার এই মানে সব ডকুমেন্টস ছিলো আমি কলেজে ভর্তি হতে গিয়েছিলাম আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আধার কার্ড মানে সমস্ত রকম ডকুমেন্ট ছিলো এবং সাথে কিছু টাকা পয়সাও ছিলো স্যার আমি ব্যাগটা দেখতে পাচ্ছি না

হ্যাঁ স্যার আমার নাম সুব্রত পান আচ্ছা স্যার আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ আর কি কি লাগবে বলুন আচ্ছা হ্যাঁ সুব্রত পান হ্যাঁ আর বাড়ি তমলুকে আমি স্যার আসছিলাম হাওড়া থেকে তমলুকে তমলুকে আসছিলাম আর কি মানে আমি একটা কলেজে ভর্তি হতে গিয়েছিলাম কলকাতাতে তো ওখান থেকে আমি বাড়ি ফিরছিলাম হ্যাঁ স্যার ব্যাগটা আমার হলুদ কালারের ছিলো স্যার স্যার আমার মানে সমস্ত রকমের ডকুমেন্ট ধরুন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট তারপরে আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে ভোটার কার্ডও ছিলো এবং আরও অনেক রকম নথি ছিলো স্যার যেগুলো আমি কিছুই পাচ্ছি না আর ওইগুলো ছাড়া তো স্যার আমার ভবিষ্যতে কিছু সম্ভবও না কোথাও ভর্তি হওয়া বা কোনো কিছুই আর টাকা তো কিছু ছিলোই আমি কলেজে ভর্তি হতে গিয়েছিলাম অ্যাডমিশন নেওয়ার জন্য কিছু টাকাও নিয়ে গিয়েছিলাম তো সেই টাকাটাও নেই মানে কোনোভাবেই কোনো কিছু পাচ্ছি না আমি অনেকভাবেই খোঁজা খুঁজি করছিলাম তো পাই নি স্যার ওই জন্য আমি আপনাদের থানায় ফোন করলাম আর কি স্যার আমার যদিও অতোটা মনে নেই তো মোটামোটি আপনি ধরতে পারেন এই আমি মেদিনীপুর স্টেশনের কাছে এসে দেখতে পাচ্ছি না ব্যাগটা মানে মেদিনীপুর স্টেশনের কাছে এসে আমার খোঁজ পড়লো ব্যাগটার তো আমি তখন দেখছি আমার ব্যাগটা আর নেই ব্যাগটা পাচ্ছি না আমি পাশাপাশি অনেকজনকেই জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন না না ওনারা দেখেন নি তো আমি তখন স্টেশনে নামলাম এবং স্টেশনে পুলিশের কাছেও বললাম উনি বললেন যে আমরা দেখছি তাও তুমি তোমার এলাকার একবার পুলিশের কাছে একটু ডাইরি করিয়ে দাও ওই জন্য স্যার আমি ফোন করলাম হ্যাঁ স্যার আমি রেল পুলিশের সাথে কথা বলেছি অলরেডি আমার গ্রামের নাম স্যার তমলুক পিন কোড বাহাত্তর এগারো শূন্য এক আমি বলছি স্যার আপনি একটু দেখবেন এটা যাতে পেয়ে যাই একটু চেষ্টা করবেন আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা ওকে স্যার ঠিক আছে স্যার তাহলে আমি রাখছি